পর্যবেক্ষণ করা আমার পিয় পাখির বলতে আমি বাবুই পাখিকেও অন্যতম ধরে থাকি তো প্র আমার যে আচরণ সবথেকে প্রিয় লেগে থাকে পাখি সেটি হলো পাখি তাদের বাচ্চাদেরকে খাওয়ানো আমার খুব ভালো লাগে তো পাখিরা তখন খাদ্র সংগ্রহ করে আনে এবং আসার পরে সঙ্গে সঙ্গে দেখতে পারে যে তার যে বাচ্চা পাখিগুলা থাকে ছোটো পাখি তারা চিৎকার করতে থাকে এবং হাঁ করতে থাকে তো মা পাখিটি তাদেরকে সংগ্রহ করে আনা খাবার তাদের মুখে দিয়ে দেয় বা তারা খায় এটা আমার খুব আচরণের মধ্যে খুব ভালো লাগে এবং এই বাবুই পাখির বাঁসা বাঁধাটি যথেষ্ট শিল্পী হিসাবে বাবুই পাখির খ্যাতি রয়েছে এবং খুব ভালো বাঁসা বেঁধে থাকেন যেটা বর্তমান দিনে অনেকটাই কম দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের শৈশবকালে আমরা দেখেছি গ্রামে আমাদের পাশাপাশি একাধিক বাবুই পাখির বাসা দেখতে পেতাম বর্তমানে প্রায় বিলুপ্তর পথে নেই বললেই চলে খুব কম দেখতে পাওয়া যায় আমার গ্রামে তো নেই পাশাপাশি খুব কম লক্ষ্য করে নজরে এসেছে আমার তো বাবুই পাখি সাধারণত তাল গাছেই বেশিরভাগ বাসা করে থাকে এছাড়া বাঁশ গাছেও বাবুই পাখির বাসা তৎকালীন দিনে আমি পোত্যক্ষ করেছি বা লক্ষ্য করেছি এরা ঘাঁস দিয়ে বাসা বেঁধে থাকেন এবং যথেষ্ট বাঁসা যথেষ্ট খুব সুন্দর করে উপর বালা থেকেই সৃষ্টি হোক বা তাদের প্রজন্মের পর প্রজন্ম তারা করে থাকে খুব সুন্দর এবং এদের বাসার বানানোর পদ্ধতি ভিন্ন রকমের রয়েছে উপরের দিকে একটা মুখ থাকে থাকে যেটা কিছুটা যেয়ে মুখটা বন্ধ থাকে যেটা বাস্তবে কোনো পা মুখই নয় সেটা একটা একটা একটা যাকে বলা যায় সেটা একটা ভুল মুখ দিয়ে থাকে সাপ বা যে সমস্ত শিকারিরা আসে তাদের বাচ্চা বা ডিম খাওয়ার জন্য তাদেরকে মতিভ্রম করার জন্য বা তাদেরকে ভুল পথে পরিচালতা করার জন্য যাতে তারা বাচ্চা না খায় ওপর দিকে অন্য একটি বাসা একটি মুখ থেকে থাকে যেটি দিকে তারা প্রবেশ ইয়ে করে থাকেন স্থানান্তর এছাড়া তারা বিভিন্ন দিন বসবাস করার পর অনেক সময় এক গাছ থেকে অন্য গাছেও স্থানান্তর হতে দেখতে পাওয়া যায় এবং কিছু পাখি মায়ের কাছ থেকে বড়ো হয়ে যাওয়ার পর যাখন তারা উড়তে পারে তারা হয়তো সেই গাছে আর নাও বাসা বাঁধতে পারে অন্য বাসি গাছে গিয়ে অন্য তাল গাছ বা সাধারণত বাঁশ গাছেই প্রাধান্য দেখতে পাওয়া যায় বাবুই পাখির তো সেখানে বাঁসা বাঁধতে লক্ষ্য করা যায়